হ্যালো ক্যাব দাদা আপনার কাছে একটু জানার ছিল হ্যাঁ আমি আমার আমি এখন মঙ্গলবাড়িতে আছি কিন্তু আমাকে যেতে হবে মালঞ্চপল্লিতে হ্যাঁ তো মালঞ্চপল্লিতে যেতে তার ঠিক কত সময় লাগবে ও এক ঘণ্টা লেগে যেতে পারে না ও আমি না একটু মানে নতুন রাস্তায় যেতে চাইছি কেন আমাকে বাড়ির জন্য কিছু বাড়ির জন্য কিছু জিনিস কিনতে হবে মানে গ্রসারির জিনিসগুলো কেন আমার আমার আপনি যদি একটু বাইপাস দিয়ে একটু হয়ে যান না তাহলে আমার দোকানটা পড়বে আমি ওখান থেকে নিয়ে যেতে চাই তো কত টাইম লাগতে পারে বলুন তো দাদা তো এক ঘণ্টা ঠিক আছে এক ঘণ্টা যদি লাগে ঠিক আছে কোনো আমার খুব একটা তাড়া নেই ঘুরিয়ে নিয়ে আসলেই হবে আপনি যদি চান তো আপনার জন্য আমি এক্সট্রা ভাড়াও দিতে চাই এক্সট্রা ভাড়া দিয়ে দেব আমি না আপনার সময় বেশি অপচয় করব না কিন্তু আমার খুবই জরুরি আমাকে ওগুলো কিনতেই হবে আর আর একটু যদি একটু যদি আপনি আমার হেল্প করেন তো খুবই ভালো হয় আপনার যত ভাড়া লাগুক আমি দেব যেটা এক্সট্রা লাগছে আপনার আমার এখান থেকে মনোজপুরী যেতে যতটা ভাড়া লাগছে তার থেকে আমি বেশি দেব আপনাকে অত চিন্তা করতে হবে না একটু আপনি যদি বাইপাস দিয়ে নিয়ে যান তাহলে খুবই ভালো হয় হ্যাঁ আর তারপরে আমাকেও একটু মানে বাড়িতে পৌঁছতে হবে তো আমার বাড়িতে পৌঁছালেও ওগুলো জিনিস যদি না নিয়ে যায় তাহলে আমার বাড়ির যে কাজ সে করতে পারব না আমি আমাকে করতেই হবে নিতেই হবে একটু যদি আপনি নিয়ে যান তাহলে খুবই ভালো হয় ঠিক আছে হয়ে গিয়েছে আমার